আমি টাউন থেকে মেদিনীপুর যাওয়ার জন্য একটি অটো বুক করলাম দিয়ে এই অটোটা বুক করে দেরি হচ্ছে আসতে দেখে মালিককে ফোন করে বললাম যে এই ডাইভারের আসতে কত দেরি হবে অ্যাঁ কেনোও আমার মেদিনীপুর যাওয়া মানে অনেকটা রাস্তা তো একটু যেতে টাইম লাগবে আবার আসতে হবে ঘুরে তখন মালিক বললো যে ড্রাইভার গেছে খেয়ে দিয়ে এলেই পাঠিয়ে দিচ্ছি আমি তখন মালিককে বললাম জানেন তো আমি বললাম আমার তাড়াতাড়ি আছে আপনি আগে কেনো পাঠাননি আপনার ড্রাইভারকে খেতে আমার খুব এমারজেন্সি কাজ আছে আপনি ইমিডিয়েটলি তাড়াতাড়ি পাঠান কারণ আমার যেতে টাইম লাগবে আবার রাত্তের মধ্যে ঘুরেও আসতে হবে আমার কাজে সেখানে অনেকক্ষণ টাইমও লাগবে তাই আপনি যতটা তাড়াড়াতাড়ি পারেন আপনার ড্রাইভারকে বলুন তাতাড়ি খেয়ে দিয়ে গাড়িটা নিয়ে যেমন আমার বাড়ির সামনে আসে কেনো আমি বেশি দেরি করলে এখানে যত দেরি করবো আপনার গাড়ি ফেরত পেতে ততটাই দেরি হবে কেনো আসতে আমাকে আজকেই হবে কেনো কালকে আমার বাইরে কাজ আছে